বর্তমান পরিস্থিতিতে আরও বেশি লোকের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার বিভিন্ন রকম উপায় রয়েছে প্রথমেই বলতে গেলে বলতে হয় এখন সোশ্যাল মিডিয়া বিশালভাবে চলছে সবাই বড় ফোন ব্যবহার করছে বা অ্যাণ্ড্রয়েড ফোন ব্যবহার করছে এগুলো সোশ্যাল মিডিয়ার বিশাল বড় একটা মাধ্যম এছাড়াও বড় বড় ব্যানার করে দেওয়া যেতে পারে এছাড়াও আরও একটা জিনিস করা যেতে পারে গ্রামের মানুষদেরকে বা কোনও একটা জায়গায় সেখানে বৈঠক করে সেইখানে মানুষদেরকে সেটার সম্পর্কে জানানো এইভাবে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে কোনও কিছুর হ্যাঁ আমি একটি বিজ্ঞাপন সম্পর্কে কথা বলতে পারি যেটা আমার জন্য সৃজনশীল এবং প্রভাবশালী শালী ছিল আমি যেহেতু আমার বাড়ি গ্রামে আমি একটা স্যানিটারি প্যাডের অ্যাড দিয়েছিলাম গ্রামের মানুষরা এখনও সেই কাপড়ই ব্যবহার করে কিন্তু কাপড় হাইজিনিক নয় আমরা সেই জন্য ভেবেছিলাম যে গ্রামের মানুষদের মধ্যে স্যানিটারি প্যাডের প্রচলন করবো এবং সেক্ষেত্রে মানুষরা অনেক স্বাভাবিক থাকবে মানে মানুষরা বলতে মেয়েরা মেয়েরা স্বাভাবিকভাবে থাকতে পারবে তাদের জীবনে অনেকটা সমস্যা কমে যাবে সেই জন্য আমি প্রথমে সোশ্যাল মিডিয়ায় এটার প্রচলন করেছিলাম তার সাথে আমরা একটা কাজ করলাম বড় ব্যানার করলাম ব্যানার করে একদিন একটা গ্রামে সেখানকার মেয়েদেরকে ডাক করলাম ডাক করলে একটা বৈঠক বসালাম এবং তাদেরকে ওই স্যানিটারি প্যাডের ব্যবহার সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয়তাগুলো জানালাম এবং কাপড়ের যে ব্যবহার করছে তারা সেটা কতটা শরীরের ক্ষতি করছে সেটাও তাদেরকে জানালাম এবং একটা স্যানিটারি প্যাড কতক্ষণ ব্যবহার করা উচিত কীভাবে ব্যবহার করা উচিত ওটা ব্যবহার করলে কী তার শরীরের ভালো থাকে এবং কাপড়েতে কী কী ক্ষতি হয় সবটা জানালাম এই স্যানিটারি প্যাডের ব্যবহার যেহেতু আমি মানুষদেরকে ডেকে গ্রামের মধ্যে তাদেরকে ডেকে বৈঠক করে বলেছিলাম তো এটার জন্য আমার মধ্যে অনেকটা সৃজনশীল হয়েছিল এবং প্রভাবশালী হয়েছিল কারণ ওইটার শুনে ওই বৈঠক শুনে গ্রামের অনেক মানুষ এগিয়ে এসেছিল এবং তারা ওই স্যানিটারি প্যাড কিনেছিল এবং তার পর থেকে তারা কাপড় ইউজ না করে তারা স্যানিটারি ব্যবহার প্যাডের ব্যবহার করতে থাকে এর ফলে আমার ওই বিজ্ঞাপনটায় ভীষণভাবে সৃজনশীল এবং প্রভাবশালী ছিল